হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা বলুন কে বলছেন আমাদের রায়চকের ফেমাস হচ্ছে লুচি আর পোহা যেটা বাংলায় বলি আমরা চিঁড়ে দেখুন আমাদের রেস্টুরেন্টে নাম করা এই কারণেই আমাদের রেস্টুরেন্টের লুচি আর পোহা পোহা হচ্ছে ফেমাস মানে এখানে যে গেস্টরা আসে যাই অর্ডার করুক না কেন পাশাপাশি লুচি আর পোহা খেতে এখানে ভোলেন না যেমন ধরো বর্ধমানে বর্ধমানে কেউ যদি ঢোকে তাহলে বর্ধমানে ফার্স্ট টাইম কী খায় তারা মিহিদানা সীতাভোগ কেন খায় ভালো কি খারাপ কোন দোকানে বানাচ্ছে সেটা তো ফ্যাক্ট করে না মানে ধরো এটা ধরো ওয়ার্ল্ডের রেকর্ড আমাদের ইন্ডিয়ার রেকর্ড যে বর্ধমান যাওয়া মানে বর্ধমানে মানেই আমাদের সীতাভোগ আর মিহিদানা ফেমাস শক্তিগড় গেলে আমাদের ল্যাংচা ফেমাস তারপরে আমাদের কলকাতায় গেলে কলকাতার রসগোল্লা ফেমাস ঠিক একই রকম এই রায়চকের লুচি আর পোহা হচ্ছে এই রেস্টুরেন্টের ফেমাস খাবার

এইটা পোহাটা তৈরি করার তারিকা হচ্ছে আমরা যে চাল ভাজা বলি না যেটাকে ওই চাল ভাজার সাথে আমাদের বাদাম কিশমিশ কাজু এগুলো সব ফ্রাই করা হয় এগুলো ফ্রাই করে ওই স্যালাড ট্যালাড দিয়ে সস দিয়ে আমরা গেস্টদেরকে সার্ভ করি হ্যাঁ একদম একদম ওই চাট চাট মশলা দিয়ে সার্ভ করা হয় হ্যাঁ আপনার কপিস থাকছে অর্ডার আচ্ছা সাথে আর সাথে অন্য কিছু কিছু লাগবে কোল্ড ড্রিংকস জল আদার্স খাবার কোল্ড ড্রিংকস কি দুলিটার দেবো না ছোটো দেবো বেশ ঠিক আছে